আমি নির্বাচনের সময় কোনও সমস্যার সম্মুখীন এমনিতেই হই না কারণ আমাদের এখানে সবকিছু খুব ভালো আর নেতারা তো খুবই ভালো কিন্তু আমি এই যখন লাইন দিতে হয় অনেক বা হয়তো গেলাম কোনও গণ্ডগোল হল তখন আমি হয়তো একটু সমস্যার সম্মুখীন হই কিন্তু লাইন দিতে হওয়া ছাড়া আমি তেমন কোনও সমস্যা আর গরম হয় আর কোনও সমস্যার সম্মুখীন আমি হই না